হ্যাঁ বলো সাবানা হ্যাঁ কী বলছো বলো হুম খারাপ খবর গো কী বলবো আমার চাষের জমি সব ক্ষয় হয়ে যাচ্ছে আকাশে বৃষ্টি না আমার ধান জমি ঢ্যাঁড়স গাছ পটল গাছ সব মানে শুকিয়ে গেছে কী বলবো আচ্ছা তোমার কী অবস্থা

একই অবস্থা আমার ফুলের অনেক গাছই মারা গেছে হাপের বেশি উপরওয়ালার পাশে বিশ্বাস এখন কী করবে করো এখন খালি ওপরওয়ালার কাছে বিশ্বাস এখন তুমি দোয়া করো যেন পানি আসে এই বৃষ্টি আসে

ঠিক আছে তাহলে রাখছি পরে কথা বলবো